প্রতিদিনের কথোপকথন ব্যবহৃত কিছু বাংলা ভাষার সাধারণ বাক্যাংশ হচ্ছে যে আমি এখানে যাব ওখানে এলাম এখানে কি তুমি যাবে ঠিক আছে আমি যাচ্ছি তোমার কাজ কি হল এই ধরনের যে কথাগুলো সেগুলো হচ্ছে প্রতিনিয়তই মানুষ কোথাও না কোথাও ব্যবহার করে থাকে কাজের ক্ষেত্রেও এমনকি তার সাধারণ জীবনযাপনের ক্ষেত্রেও সেই ধরনের কথা ব্যবহার করে থাকে এবং আরও অনেক ধরনের কথা হচ্ছে যে তুমি কি ঠিকঠাক আছ তোমার অবস্থা কেমন খাওয়াদাওয়া কী হল এই ধরনের কথাবার্তার যে বাক্যাংশগুলো রয়েছে সেগুলি প্রায়ই প্রায়শই আর কি দৈনন্দিন জীবনে বাংলা ভাষায় ব্যবহার করা হয় এবং বাগধারা বলতে যে ধারাবাহিকভাবে যে কথাবার্তা বলার ধরণ চরন অর্থাৎ তাদের আঞ্চলিক ভাষাও রয়েছে বাংলা ভাষায় তো অনেক ধরনের ভাগ আছে তেমন তাদের আঞ্চলিক ভাষাও রয়ে যায় যেগুলি কি না প্রতিনিয়তই তারা নিজের কথাবার্তার সঙ্গে ব্যবহার করে থাকে এবং বাংলা ভাষার এই যে চিরন্তন পরিবর্তন বা বাক্যাংশের যে প্রয়োগ সেটা খুবই মধুর টাইপ বলা যায় অর্থাৎ তাদের মধ্যে একটা বলার ধরনের একটা মিল রয়েছে অর্থাৎ তাদের একটা সম্পর্ক রয়েছে যে দুম করে তো কেউ আর ওরকম বাংলা উল্টোপাল্টা বাংলা ভাষা ব্যবহার করতে পারবে না অর্থাৎ এমন একটা শব্দ বললো যেটা হয়ত আমরা কেউ বুঝতেই পারলাম না কিন্তু সে বলছে আমি বাংলায় বলছি তাই জন্য এই কয়েকটাই বাক্যাংশ রয়েছে যেগুলি কি না প্রায়ই প্রতিনিয়তই শোনা যায় এমনকি ব্যবহার হয় প্রচুর